হ্যা নির্বাচনের সময় বর্তমান যা পরিস্থিতি খুবই মানে সাবধান হয়ে নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে হয় কারণ এই সময় মানে নির্বাচনে আগের যে সময় ছিল সেখানে যারা ভোট দিতে যাবে তাদের নিজস্ব মতামত প্রকাশ করার একটা সহজ জায়গা ছিল এখন তো সেই জায়গা নেই সেখানটায় আমাদেরকে মানে কাউকে নির্বাচিত করতে গেলে নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে খুব মানে সাবধান হয়ে আমাদেরকে নির্বাচনের জায়গায় যেতে হয় কারণ নির্বাচন তো নিজস্ব অধিকার আমরা আমার যার পছন্দ আমি তাকে নির্বাচিত করতে পারি সেখানটায় এই বর্তমান সময়ে এটা খুব সমস্যার জায়গা এটা কাউকে প্রকাশ্যে বলতে পারবো না যে আমি একে পছন্দ করি একে আমি নির্বাচিত করবো এটা আমি মন খুলে কাউকে আমি বলতে পারবো না সেই জায়গাটা এই বর্তমান পরিবেশ পরিস্থিতি নেই সেখানটাই আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে খুব মানে সাবধানতা অবলম্বন করতে হয় কারণ রাজনীতি অনেক রকম লোক থাকে যারা হচ্ছে এগুলো এখন বর্তমান রাজনীতিতে তারা কন্ট্রোল করে তারা তাদের পছন্দের লোককে হচ্ছে ঠিক করে দেয় যে একেই নির্বাচন করতে হবে সেখানটাই সাধারণ মানুষের নির্বাচন করার জায়গাটা একটু মানে সমস্যা হয়ে গিয়েছে আর সেই জন্যে এখন বর্তমান নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে খুবই সাবধান হয়েই নির্বাচনে অংশগ্রহণ করতে হয়